এখনকার মনে রাখার মতো যে ঘটনা আমার বৈশাখ মাসের পনেরো তারিখে আমরা জগন্নাথ দেবের পুরী দর্শনে গিয়েছিলাম উড়িষ্যার ওখানে গিয়ে বাবার দর্শন করলাম এবং সমুদ্রের যে প্রাকৃতিক দৃশ্য যে আনন্দ দৃশ্য বা মনের যে একটা জায়গা সেই জায়গাটা আমরা স্বচ্ছন্দভাবে পেয়েছি বা আনন্দ করেছি এবং এখানে কিছু কেনাকাটা বা প্রয়োজনীয় জিনিসগুলি কিনেছি যেগুলো বর্তমানে আমরা ব্যবহার করি সেরকম জিনিস কিছু কিনেছি এবং পরবর্তী পর্যায়ের যে এই পুরী জগন্নাথের যে দর্শন এটা এই আমার প্রথম এবং একে কখনো জীবনে ভুলতে পারবো না